আমার লেখার ধারণাগুলি লেখার সময় বিভিন্নভাবেই আসে বিশেষ করে প্রকৃতি থেকে আমরা লেখার বিভিন্ন রসদ পেয়ে থাকি বিশেষ করে বিভিন্ন কালে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি যেমন গ্রীষ্মকালে আমরা অত্যাধিক গরমে তার যেমন একটা লেখার দিক ফুটে ওঠে বর্ষাকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কচি পাতা গজায় বাতাস দেয় বৃষ্টি ঝিরঝির করে পড়তে থাকে তার ফলে যে একটা অপরূপ সৌন্দর্য সেখানে নানা রকমের কবিতা গল্প বসে বসে কিন্তু লেখা যায় আবার যখন শরৎকালে আকাশে পেঁজা পেঁজা মেঘ দেখা যায় হালকা হালকা বৃষ্টি হয় সেই সঙ্গে কাশফুল ফোটে তার একটা অপরূপ সৌন্দর্য সেই দেখেও বিভিন্ন রকমের কবিতা সাহিত্য গল্প রচনা করা যায় আবার যখন আমরা বসন্তকাল চলে যাই বসন্তকালে বিভিন্ন রকম পাখির আওয়াজ বিভিন্ন রকম ফুল ফোটা তার সোন্দর্য বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা বিভিন্ন রকম লেখার জিনিস আমরা লিখতে পারি সেই সঙ্গে যখন শীতকাল আসে শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফোটা বিভিন্ন রকমের ফল বিভিন্ন প্রাকৃতিক দিক থেকে বিভিন্ন রকম সৌন্দর্য আমাদের লেখাকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যায় আবার যখন আমরা আবার বসন্তকালে চলে যাই বসন্তকাল তো সত্যি বলতে প্রকৃতির রাজা ঋতুর রাজা তার লেখার একটা আলাদাই সৌন্দর্য এনে দেয়